আমাকে সব জিনিসটা বেশি খুশি করেন তেনারা হলেন আমার মা বাবা মা বাবাকে যদি আমি কোনও কথা আগে বলতে যাই কিংবা বলতে না পারি তেনারা চেষ্টা করেন যে আমার ছেলেকে এগুলো কিনে দেওয়ার আমাকে হ্যাঁ আমি একবার বলেছিলাম মাকে এবং বাবাকেও বলেছিলাম যে বাবা মা আমাকে একটা জামা এবং প্যান্ট কিনে দেবে বাবা মা বলেছিল একটু ওয়েট কর আমি কিনে দেব তোকে দু তিন দিন পর ঠিক কিনে দেব কিন্তু হ্যাঁ সেই কথাটাই সত্য হল দু তিন দিন পর সে জিনিসগুলো আমার ঠিক কাছে চলে আসলো আমাকে সব থেকে জিনিসটা খুশি করেছিল আমার মা বাবাই যে আমার কথা রাখে আমার সব জিনিসটা আগে বোঝার চেষ্টা করে মা বাবা ছাড়া আমাকে কেউ বেশি খুশি দিতে পারবে না